আমার একটা কানের ছিল সেটা আমাকে আমার বাবা গিফট করেছিলো আমার জন্মদিনে আমি সেটা অনেক বারই পরেছি অনেক বারই পরে থাকার পরেও কানেরটার সুন্দর কালার রয়েছে কানেরটা এতটাই সুন্দর ছিল সবাই আমাকে জিজ্ঞাসা করতো যে কানেরটা কোথা থেকে কিনেছিস কানেরটা জলে ভেজানোর পরেও বা সব সময় ঘাম লাগার পরেও কানেরটা এখনও সুন্দর রঙ রয়েছে কানেরটা আমার কাছে খুবই স্পেশাল কানেরটা এত বছর হয়ে যাবার পরেও কানেরটা এখনও অনেক সুন্দর রঙ রয়েছে অনেক ভালো রয়েছে আমি এখনও কানেরটা পরলে সবাই জিজ্ঞাসা করে কানেরটা কোথা থেকে কিনেছি কিন্তু কানেরটা অনেক বছর হয়ে যাওয়ার পরেও কানেরটা অনেক সুন্দর রঙ রয়েছে কানেরটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আমার কাছে আমার বাবা কানেরটা দিয়েছে কানেরটা ভালো